আমাদের সংস্কৃতিতে মহিলাদের মাসিক হলে তারা যেকোনো ঠাকুরের যেকোনো কাজকর্ম বা ঠাকুরের স্থান থেকে নিজেদেরকে সচেতনভাবে দূরে সরিয়ে রাখে বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে এই রীতি বেশি দেখা যায় ফলে মহিলারা নিজেরাই সচেতনভাবে ঠাকুরের যেকোনো কাজকর্ম বা ঠাকুর স্থান থেকে দূরে থাকে এই মাসিক চলাকালীন ফলে এখানে একটি বৈষম্য বৈষম্যের সৃষ্টি হয় তবে শহরাঞ্চলের মহিলাদের মানসিকতা অন্যরকম হওয়ায় তা এখন অনেক এই বৈষম্য খুব সহজেই চোখে পড়ে না তা এখন অনেকটাই মুক্ত